প্রথম পণ্যটি হল মোবাইল ফোন মোবাইল ফোন অ্যাকচুয়ালি আমার খুব কেনার প্রথম থেকেই আগ্রহ ছিল ইভেন সেটা কেনার জন্য খুব চেষ্টা করেছিলাম বাট সেই মুহূর্তে সেরকম আমার সামর্থ্য ছিল না সেই জন্য আমি কিনতে পারিনি ধীরে ধীরে আমি মাধ্যমিক দিয়ে দেওয়ার পর আমি সেখানে তারপরে এইচ এস দিই দেওয়ার পরে আমি কিছু টিউশান করতে শুরু করি করে সেখান থেকে নিজের হাত খরচ থেকে বাঁচিয়ে আমি একটা খুব ভালো স্যামসাং সেট কিনি ইভেন সে ফোনটা কেনার পর ফোনটা আমি খুব ইউজ করি আমি বাস বাট অ্যাকচুয়ালি হলো স্যামসাংয়ের সেটটা খুব ভালো ইভেন আমার খুব কাজে লাগছিলো তারপর আমি তার সাথে সেখানে ফেসবুক খুলি ফেসবুক খুলে আমি ফেসবুকটা ওপেন করি অন করি ফেসবুকে আমি ফটো ছাড়ি ফটো ছেড়ে দেখি আমার ফটোতে অনেক লাইক আসে অনেক কমেন্ট আসে আমার খুব ভালোও লাগে নিজে নিজের মনে খুব আনন্দিত হই যে ফোনটা যেহেতু আমি নিজে অনেক কষ্ট করে অনেক টাকা জমিয়ে কিনেছি তো সেইজন্যে আমি সেক্ষেত্রে আমার খুব মানে নিজের আনন্দ হয় মনে তারপর আমি পড়াশোনা করার সময় ধরুন কোনো প্রবলেম হলো আমার কোনো কোশ্চেন করতে বা কোনো কোশ্চেনের বিষয়ে জানতে আমার আগ্রহ হলো বা কিছু সম্পর্কে জানতে আমার আগ্রহ মানে দরকার আছে খুব ইমিডিয়েটলি প্রয়োজন সেক্ষেত্রে আমি সেখানে আমি সার্চ করি গুগলে সার্চ করলে আমি সে সেখান থেকে আমি অনেক মানে উপকৃত হই তারপর আমি তার থেকে আর সোশ্যাল মিডিয়ায় কিছু আমি ভিডিও ছাড়ি যেমন ইউটিউব তারপর ইউটিউবে ভিডিও ছাড়ি মা ইউটিউবে ভিডিও ছাড়ি তারপর আমি সেখানেও অনেক ভিডিও অনেক মানুষজন দেখে সেখানেও আমার খুব আনন্দিত হই আমি আর ফোনটা আমার কোথাও ধরুন আমি যাচ্ছি মানে ইতিবাচক অভিজ্ঞতা যেগুলো আমার যেমন ফোনটা আমি কোথাও যাচ্ছি লোকেশানটা আমার চিনতে খুব প্রবলেম হচ্ছে লোকেশানটা আমি চিনতে পারছি না সেখানে আমি লোকেশানটা আমি সার্চ করি সেখানে আমার হেল্প হয় ইভেন এডুকেশান আমি যেহেতু টিউশানই পড়াই সেক্ষেত্রে সেখানে আমার কোনো প্রবলেম হয় বা মানে এখন তো বিভিন্ন কোর্সের চেঞ্জ হয় আমাদের বলা এক ধরনের ছিরো এখন এক ধরনের আছে তো সেক্ষেত্রে হয়তো একটু হেল্প নিতে হয় গুগল থেকে সেখানে আমি গুগল থেকে সার্চ করি করলে সেখানেও আমার হেল্প মানে সেখান থেকে আমি উপকৃত হই আর তারপর আমি কোথাও ধরুন গেলাম কোনো ফটোকে আমার স্মৃতি হিসেবে রাখতে লাগবে বা কোনো ফটোটা আমার তোলা চাই সেই ফটোটা আমি তুলি তুলে আমি সেটা আমার কাজে লাগে মানে ইতিবাচক অভিজ্ঞতা এগুলো আমার আর স্যামসংয়ে সেটও খুব ভালো আমার মানে খুব একটা হ্যাং করে না বা খুব একটা কিছু হয়ও না আমি তো কিনেছি তো আমার খুবই ভালো লাগে ফোনটা আর তারপরে আমার ফোনটায় দরুন বাবা মা কোথাও গেল ঘুরতে সেখানে আমি আগে যেমন ফটো তুলতে পারতাম না অন্যরা তুলতো আমার সেখানে খুব কষ্ট লাগতো যে নিজের একটা যদি ফোন হতো বা নিজের একটা যদি কেউ থাকতো আমি তাহলে ফটো তুলতে পারতাম তো সেক্ষেত্রে আমি ফোনটা আমার কাছে যখন থাকে আমি তখন ফটো তুলতাম মা বাবার ফটো তুলি বা কোথাও ভালো একটা জায়গায় গেছি ভালো একটা মুভমেন্ট আছে সেখানে ফটোটা স্মৃতি হিসেবে রাখার আছে সেখান থেকে আমি ফটোটা তুলে রাখতাম এই এইগুলো কাজে আমার মানে ফোনটা খুব হেল্প করে খুবই কাজে লাগতো খুবই মানে আমার এই প্রথম পণ্যটি হলো ফোন যেটা আমার মানে তার ইতিবাচক অভিজ্ঞতাগুলি আমি যেটা বললাম আপনাদের এগুলো যে পড়াশুনোর ক্ষেত্রে কাজে লাগে আমার খুব তারপর কোনো কোথাও গেলে আমার লোকেশান সার্চ করতে কোথাও গেলে সেই ফটোটা স্মৃতি হিসেবে তুলে রাখতে তারপর ফোনটায় আমার এই ভিডিও বানাই রিলস বানাই ফেসবুক খুলি ফেসবুকে আমি কিছু জিনিসপত্র রাখি এই সমস্ত মানে বলবেন যদি বলেন যে এগুলো আমার ইতিবাচক অভিজ্ঞতা আর যেটা বলবো যেহেতু প্রথম ফোনটা অনেক কষ্টে কিনেছি নিজের মানে কষ্টে নিজের টাকা জমিয়ে নিজের মানে নিজে থেকেই করেছি তো বাবা মার যেহেতু হেল্প পায়নি খুবই প্রবলেম ছিল ফ্যামিলিতে সেই জন্য বাবা মার হেল্পটা আমি পাইনি নিজে থেকেই কিনেছি সেক্ষেত্রে আমার খুবই এটা মানে আমার কাছে খুবই একটা মূল্যবান জিনিস আমার প্রথম পণ্যটি তো আমি এই সম্পর্কে মানে এতটুকুই ইতিবাচক অভিজ্ঞতাগুলি আমার ছিল সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম